মেয়েরা আমাদের গ্রামে বেশিরভাগই খেলনা মাটির খেলনা বা স্টিলের খেলনাবাটি নিয়ে খেলে বা পুতুল নিয়ে খেলে আমাদের মেয়েদের এখানে সবথেকে খেলার জিনিস যেটা প্রিয় সেটা হচ্ছে পুতুলের বিয়ে তারা পুতুলের বিয়ে দিতে খুব পছন্দ করে সবরকম নিয়মকানুন দিয়ে তারা নিজের প্রিয় পুতুলকে বিয়ে দেয় ছেলেরা ক্রিকেট ফুটবল লুকোচুরি এইসব খেলে তাদের দিন পার করে এখানে ছেলেরা এবং মেয়েরা দুজনেরই খেলার নিয়ম ভঙ্গি এবং পছন্দ সবই আলাদা আলাদা